হ্যাঁ নমস্কার দিদি বলছি আপনার আপনার আপনি কি জুতোর দোকান প্রতিমা পাদুকালয় আমার কিছু জুতো চাই দিদি কী রকম কী হ্যাঁ হ্যাঁ কী রকম কী রকম নতুন প্রত্যেক বছর তো পুজোতে জুতোই কিনি এবার নতুন নতুন কী জুতো বেরিয়েছে দাম দাম দামগুলো তাহলে বাচ্চাদের থেকে শুরু করে এবার বয়স্কদের সবই সবই সবরকমই তো পাব কারণ বাচ্চাটা আমার খুব দুরন্ত তো জুতোটা বেশিদিন টেকসই হয় না সেই জন্যেই হুম হ্যাঁ নিই প্রত্যেকবার আপনার দোকান থেকেই নিই সে তো হয় হ্যাঁ হ্যাঁ কী কী কোম্পানি জুতোগুলো কেন না আমার একটু পায়ের তলায় সমস্যা আছে তো সেই জন্য সেই শেপে কোনও সেরকম জুতো আপনার দোকান কখন থেকে কখন অবধি খোলা পাব ফাঁকা ফাঁকা ফাঁকা বিকেল টাইমে ফাঁকা পাব নাহলে এক একটা কর্মচারী দেখাতে চায় না সব রকমের জুতো তো আবার বিকেলের দুপুরের দিকে গেলে কর্মচারীগুলো রাগ হয়ে যায় খাওয়ার টাইম থাকে তো দেখাতে চায় না

আর জুতোর উপরে কোনো কিছু ছাড় আছে এত পারসেন্ট এত পারসেন্ট একটা ছাড় থাকে তো হুম হুম মেইনলি কিটো ফিটো সব পাব তো পাম্প শু টামশু এগুলো সব পাব তো ওইটা রেটটা একটু বেশি হয়ে যাবে তাহলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি যাবো আমি এর আগেও আপনার দোকানে গেছি আবারও যাব দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা দিদি তাহলে রাখছি